খেলাধুলায় ডোপিং এবং কর্মক্ষমতা বাড়ানোর ঔষুধ এবং তাদের ব্যবহারের প্রভাব সম্পর্কে আপনার এলাকায় ক্রীড়া লোকের কীভাবে শিক্ষিত হ্যাঁ আমাদের এখানে খেলাধুলায় যখন কেউ যদি কিছু ওষুধ খেয়ে খেলাধুলা করে এবং সে ওষুধ খাওয়ার ফলে সে হয়তো অন্যদের তুলনায় খুবই ভালো খেলতে পারে এবং ভালো ছুটতে পারে ফুটবলে এবং ক্রিকেটেও একই ভালো খেলতে পারে কিন্তু সে ওষুধ খালা খাওয়ার পরে সে ওষুধ খাওয়ার ফলে সে পরে তার ক্ষতিটা বুঝতে পারে সে তার নিজের কতটা ক্ষতি করছে পরে এসে ক্ষতি হয় এবং তার জীবনহানিও হতে পারে কিন্তু ওই স্বাস্থ্যকেন্দ্রে তার স্বাস্থ্য চেক করার পর সে যদি ধরা পড়ে এবং কোনও মতে যদি জানা যায় যে সে ওষুধ খেয়ে মাঠে নেমেছে মাঠে খেলতে নেমেছে তখন তাকে খুবই সাসপেন্ড করে দেওয়া হয় একদিন দুদিনের জন্য নয় একেবারে তাকে খেলার জীবন থেকে পুরোপুরিভাবেই তাকে সাসপেন্ড করে দেওয়া হয় সেই প্লেয়ারকে যে ওষুধ খেয়ে মাঠে খেলতে নামে তাকে সাসপেন্ড করে দেওয়া হয়